এই মুহূর্তে আমার কোনো বাড়িতে পোষা প্রাণী নেই কারণ আমি প্রত্যেক দিন বাড়িতে পুরোটা সময় দিতে পারি না পোষা প্রাণী থাকলে তাদেরকে খেতে দেওয়ার একটা ব্যাপার থাকে তাদের রক্ষণাবেক্ষণ করার জন্যে একটু সময় লাগে তো আমরা কেউই বাড়িতে থাকতে পারি না যে কারণে কোনো প্রাণী আমরা পুষতে পারি না হ্যাঁ প্রাণী পোষার ইচ্ছা আছে যেটা হচ্ছে কুকুর পুষতে আমি খুব ভালোবাসি কিন্তু কুকুরকে ঘরে একা রেখে দেওয়া যাবে না সে যদি অসুস্থ হয়ে পড়ে তাহলে তাকে দেখার মতো আমার বাড়িতে পর্যাপ্ত লোক নেই সেই কারণেই আমি কুকুর বা কোনো পশু পুষতে পারি না